হ্যাঁ হ্যালো কে বলছেন হ্যাঁ আমি স্টেশনারি দোকান বলছি স্টেশনারি দোকান থেকেই বলছি এখানে সমস্ত রকম জিনিস স্টেশনারি জিনিস পাওয়া যায় হ্যাঁ দেখুন কোনও অকেশনে বা বন্ধুর জন্মদিনে যার যে সমস্ত জিনিস লাগে মেয়েদের যেমন সাজের জিনিস লাগে কানের হার নাকের এর সমস্ত জিনিসই চুড়ি আরে সব জিনিসই পাওয়া যায় এবং সুন্দর সুন্দর মেকআপ বক্সও আছে বা মেকআপ করার যে সমস্ত জিনিস লাগে যেমন ধরুন লিপস্টিক আরও যা যাবতীয় কারের যে সমস্ত জিনিস আছে এ সেই মেকআপ বক্সের যাবতীয় যা জিনিস থাকে সেরকম মেকআপ বক্সে পাওয়া যায় এবং সেগুলা খোলাও পাওয়া যায় আপনার যেগুলি লাগবেন সেগুলি বলবেন আপনি আমি আপনাকে দিয়ে দেব

হ্যাঁ এবার দেখুন আমার দোকান সব সময় ভীড় থাকে যেমন আমাদের দোকান তো খোলা থাকে সাতটা থেকে সাড়ে বারোটা অবধি এবং বিকাল চারটা থেকে নটা অবধি তো ফাঁকা থাকে আপনি যদি রাত্রি আটটায় আসতে পারেন তাহলে ওই টাইমটায় পুরোপুরি ফাঁকা থাকে কোনও কাস্টোমার আসেনা

হ্যাঁ আপনি তা আজও আসতে আজকে হবে না আপনি তাহলে কালও আসতে পারেন পরশুও আসতে পারেন আপনি যেই দিন আসবেন সেই দিনই ইয়ে হয়ে যাবে ঠিক আছে সেই দিনই পেয়ে যাবেন সব সমস্ত মাল আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ রাখুন